বলছি এটা কি পায়েল মোবাইল সেন্টার বলছি ম্যাডাম হচ্ছে দোকান টোকান খুলেছেন তো আজকে বলছি আমি একটা আমার দাদুর জন্য একটা মোবাইল নেব আর কি তাহলে কত দাম বলতে আপনি দশ হাজার পর্যন্ত রাখুন দাদুর দাদু গানটা গান টান বেশি করে শুনবে এই জন্য যাতে গানের কোয়ালিটি মানে কোয়ালিটি ভালো হয় ফোনের স্পিকার ব্যাটারি এসব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি তাহলে রেডমির দামটা কত একটু আর হচ্ছে একটা নতুন সেট বেরিয়েছে এই নতুন হচ্ছে রেডমি নোট ইলেভেন ওইটার তাহলে দামটা কতো পড়ছে আর ওপো ওপো সেটটা আপনার দোকানে কি অ্যাভেলেবল আছে তাহলে আপনি কটার দিক করে দোকান বন্ধ করেন দেখুন ম্যাম আমার হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো চাই ঠিক আছে আর ছবি যেমন সুন্দর ওঠে ক্যামেরা ঠিক আছে আর ব্যাটারির চার্জার ব্যাটারি ব্যাটারির সার্ভিস যেমন সুন্দর হয় এরকম কোয়ালিটির কোনো ফোন আপনি যদি একটু সাজেস্ট করেন আর কি আছা তাহলে ওটার দাম কতো পড়ছে অত দামি নেব না তো একটু যদি কমিয়ে নেন আর কি দাদু ইউজ করবে তো ওইজন্য আর কি ঠিক আছে সেইটা না হয় ঠিক আছে কিন্তু আমি শুনলাম যে হচ্ছে দোকানের নাকি হচ্ছে আপনার অনেক প্রোডাক্ট নেই তাহলে আমি এখন যাব কেন আপনি কখন সব প্রোডাক্ট আসবে বলবেন তাহলে আমি তখনই যাব দু তিন দিন একটু বেশি হয়ে যাচ্ছে না ম্যাম তো আপনি কি বলছেন যে ওপো সেটটা সুন্দর হবে তাহলে ম্যাম তাহলে ওপোটাই ফাইনাল ওটার দাম বললেন পনেরো হাজার টাকা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি সন্ধ্যের দিক করে গেলে কি আপনার দোকানটা খোলা পাব ঠিক আছে তাহলে আমি ওই সন্ধ্যের দিক করেই যাব আচ্ছা ঠিক আছে ম্যাম রাখছি তাহলে